হ্যাঁ আমি ভ্রমণ করতে খুবই ভালোবাসি এবং আমি প্রায়শই ভ্রমণ করে থাকি আমার ভ্রমণের যানবাহন হল মোটর সাইকেল দ্বারা ভ্রমণ আমার খুবই বেশি ভালো লাগে এবং আমি প্রায়শই কলকাতা যাওয়া আসা করি তো এইরকমই একদিন আমি কলকাতায় গিয়েছিলাম আসতে আসতে খুবই রাত হয়ে গিয়েছিলো এবং রাতে আসার পথে বর্ধমানে আমার গাড়িতে তেল শেষ হয়ে যাওযায় আমি মাঝ রাস্তায় আটকে পড়ি সেই সময় সেই সময় বর্ধমানেই চেনা আমার এক দাদা যার নাম হচ্ছে বুলানদা তার বাড়িতে রাত কাটিয়েছিলাম খুবই অসহায় হয়ে এবং তার সাথে সেই দিনটি আমার আর প্রায় কোনো কিছুই করা হয়নি পরের দিন সকালে আমি গাড়িটিতে তেল ভরাই সকালবেলা পেট্রোল পাম্প থেকে পরের দিন আমি আমার বাড়ি ফিরি তাই এই দিনটি ওই দিন আমার সব থেকে বেশি স্মরণীয়